আমার সংস্কৃতিতে রঙ্গোলি দিয়ে যে কোনো দেব দেবতাকে পুজো করা হয় রঙ্গোলি সামনে রঙ্গোলি দিয়ে সাজিয়ে দেব দেবতাকে দেব দেবীকে আমরা পুজো করি সূর্যকে জল দিয়ে আমরা সূর্যকে স্বাগত জানাই আর পবিত্র সুতো পরিয়ে আমরা আমাদের প্রিয় জনকে আঘাত বিপদ থেকে রক্ষা করি মন্দিরে গিয়ে ঠাকুর দেবতার কাছ থেকে আমরা ব্লেসিংস নিই আর ঈদের আগে রোজা পালন করা হয় আমাদের ধর্মীয় আচারে এই সব অনুষ্ঠানই পালন করা হয়